হ্যালো দিদি এত গরম পড়ছে গাছপালা লাগান সব তো কাটা হয়ে যাচ্ছে শুধু কাটাই চলছে গাছপালা লাগান হ্যাঁ লাগান আমাদের বলবেন আমরা আমরা যাবো আমার ছাত্র ছাত্রীরা সবাই মিলে যাবো আপনি ভালো আছেন তো

হ্যাঁ আপনি ভালো আছেন তো হুম পুজোর কেনাকাটা হয়ে গেছে বাড়ির সবাই ভালো হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছি তালে এক দিন ডাকবেন গাছ লাগানো যখন হবে ডাকবেন আমরা সবাই মিলে যাবো আমার ছাত্রীরা সবাই মিলে যাবো পড়াশোনা ভালো চলছে কিন্তু গরম পড়েছে তো খুব একটু অসুবিধা হচ্ছে এমনি সব ঠিক আছে যেতে হবে আচ্ছা ঠিক আছে যাবো